হ্যাঁ আমি যে কোনো পাঁচটা তারিখের কথা বলতে পারব সেগুলি হলো এগারোই জানুয়ারি দুহাজার সতেরো বারোই ফেব্রুয়ারি দুহাজার একুশ দশই জুন দুহাজার কুড়ি আঠারোই জুলাই দুহাজার আঠারো পাঁচই আগস্ট দুহাজার চৌদ্দ